বলুন হ্যাঁ

হ্যাঁ আপনি যেরকম নিতে চাইবেন সেরকমই নিতে পারবেন বলুন স্মার্ট ফোনে কোনগুলো নিতে চাইছেন বা কী রকম রেঞ্জের মধ্যে নিতে চাইছেন হ্যাঁ ওই স্ক্রিন টাচ ফোনগুলো ওগুলোকেই স্মার্ট ফোন বলে এবার আপনি বলুন কী রকম নিতে চাইছেন কোন কোম্পানি নিতে চাইছেন বা হচ্ছে আপনি কত টাকার মধ্যে নিতে চাইছেন তাহলে আমি বলতে পারব যে কোন ফোনটা নিতে পারবেন বা কিছু না তবুও আপনি বলুন যে আমি হ্যাঁ আমি তো অবশ্যই দেখাব আপনি বলুন যে আপনি এরকম দামের মধ্যে নিতে চাইছেন তাহলে আমি হচ্ছে সেই সেরকম রেঞ্জের মোবাইল বলব দশের মধ্যে ধরো স্যামসাঙের সেট আসবে জিওনির সেট চলে আসবে এমআইয়ের একটা আগের সেট আসবে মানে ফাইভ জি কিছু সেট আসবে না সব ফোর জি সেট আসবে তা এখনও তো সব পুরোপুরি ফাইভ জি চালু হয়নি চার দিকে তো আপনি ফোর জি সেট নিতে পারেন কার জন্য নেবেন আপনি আপনার জন্য না কার জন্য ও তাহলে দশের মধ্যে নিয়ে নিন আচ্ছা আচ্ছা তাহলে ওই দশ হাজারের স্যামসাঙের যে সেটটা আছে আপনি ওটাই নিয়ে নিন হ্যাঁ হ্যাঁ সবই হবে সবই হবে ফোন ভিডিও কল কল হোয়াটসঅ্যাপ ফেসবুক যা চাই সব হবে আচ্ছা ঠিক আছে আসুন না আমি ওটা দেখেশুনে একটু কমিয়ে দেবো আচ্ছা ঠিক আছে আমি ডিসকাউন্ট দিয়ে দেবো আপনি আসুন দোকানে ঠিক আছে তাহলে